মূলত একজন প্রায় আধা শিক্ষক বলা যেতে পারে আমি এই শিক্ষকতার জীবন যখন শুরু করি তখন খুব সমান্তরাল গতিতে শিক্ষকতার পেশাটাকে আমি জারি রাখতে পেরেছি এমন কথা বলা ঠিক হবে না ঠিক শিক্ষকতা চলাকালীন বা চলার মধ্যবর্তী সময়ে এমন কিছু প্রতিক্রিয়া আমার ক্ষেত্রে ঘটেছিল বা এমন কিছু আঘাতই বলা যেতে পারে যে ধরুন পার্টিকুলার বিষয়ে যে টিচিং সেই বিষয়টাতে সে বিষয়টার জন্য যে সময় এবং যে সাম্মানিক বা পারিশ্রমিক যাই বলুন নির্দিষ্ট থাকে সেই সাম্মানিক বা পারিশ্রমিক দিতে অনিচ্ছুক অভিভাবকদের একটা প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া আমি নিজেকে প্রতিক্রিয়ার সঙ্গে নিজেকে সম্পৃক্ত স্যাচুরেটেড করতে না পারার জন্য আমাকে অনেকটা সময় অনেকটা সময় প্রায় কষ্টের মধ্যেই কাটাতে হয়েছে কিন্তু বর্তমানে যত দিন গিয়েছে ততই অবস্থার ক্রমশ উন্নতি হয়েছে বলা যেতে পারে বর্তমানে এখন সেই অসুবিধার সম্মুখীন আমি নই আমরা নই কারণ আমাদের মধ্যে এই শিক্ষকতার জীবনে আমাদের আমরা যেভাবে শিক্ষা দান করে থাকি নির্দিষ্ট বিষয়ে সে শিক্ষার ক্ষেত্রে ছাত্র ছাত্রীরা প্রভূত উপকার পেয়ে চলি অভিভাবকদের সহানুভূতি আমাদের সমর্থনে এসেছে এবং আমরা বর্তমানে খুব বেশি একজন জনপ্রিয় শিক্ষক আধা শিক্ষক না হলেও আধা শিক্ষক এই কারণে বলছি আমরা গৃহ শিক্ষকতা করি এবং এই জনপ্রিয়তার শীর্ষে না গেলেও আমরা বলতে পারি যে খুব সুখে না থাকলেও অস্বস্তিতে নেই মোটামুটি স্বস্তিতে আছি তবে কোনো অবস্থাতে কোনো দিন কোনো বিষয়ের ক্ষেত্রে বোধহয় নাই যে কোনো অবস্থার থেকে একটা গুণগত উন্নতি গুণগত পরিবর্তনের ধাপ প্রত্যেকটি মানুষের জীবনে থাকে আমরা সেই গুণগত পরিবর্তন অবস্থাগত পরিবর্তন গুণগত পরিবর্তনের আশায় বা অপেক্ষায় রইলাম